পঁচিশ এক দুহাজার চোদ্দো ছাব্বিশ তিন দুহাজার সতেরো চব্বিশ দুই দুহাজার বারো ছয় বারো দুহাজার দশ এগারো তিন দুহাজার উনিশ